মানুষের জীবনে খেলাধূলার যেমন খেলাধূলার প্রয়োজন আছে তো খেলতে হবে না খেললে শরীর ভালো থাকবে না শরীরে প্রবলেম আসবে তো মানুষকে প্রত্যেক দিন হলেও বিকালে এক ঘণ্টা দু ঘণ্টা খেলতে হবে বা মাঠে গিয়ে ছোটাছুটি এতে শারীরিক গঠনও ভালো হবে এবং শরীরে রোগ ব্যাধি কম হবে